হ্যাঁ কয়েক বছর আগের পুরনো মোবাইল আর এখনকার বর্তমান মোবাইল তফাৎটা এটাই আগে তো বটনওয়ালা ফোন ব্যবহার করতাম তাতে কোনও নেটওয়ার্ক থাকতো না প্লাস অনেক কিছু কাজ করা যেতো না বা পিকচার দেখা যেতো না এখন স্মার্টফোন অ্যাণ্ড্রয়েড বেরিয়েছে এর মধ্যে অনেক কিছু আমরা খুঁজে পেয়েছি তা ওই স্মার্ট ফোনেতে আমরা এখন ব্যবহার করে অনেক উন্নত এগিয়ে চলতে পেরেছি এবং চলতে পেরেছি এবং দ্বিতীয়ত দ্বিতীয়ত কীভাবে নেটওয়ার্ক যে ব্যবহার করি এখন তো ভোডাফোন বলুন বা এয়ারটেল বলুন ওদেরও নেটওয়ার্ক আছে কিন্তু জিওর মতন এতো পরিষ্কার নেটওয়ার্ক থাকে না তাই যার জন্য এখন আমি জিও সিম ব্যবহার করি জিও সিম ব্যবহার করি এবং রিচার্জ এবং ডাটা প্যাক মোটামুটি মাসে ওই দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে আমার চলে যায় সম্পূর্ণ সবকিছু কাজ আমি পরিষ্কার করতে পারি আনন্দে থাকি বি এস এন এলও তো হয়তো ওটার একটু কম খরচ আছে কিন্তু কাজটা খুব ভালো পাই না আর এয়ারটেল বলুন ভো ভোডা বলুন ওদের থেকে জিও আমি অনেক কিছু কাজ সাক্সেসফুল হতে পেরেছি খুব ভালো হয়েছি তাই এখন আমি জিওটাই ব্যবহার করি খারাপ নয় জিওটাই এখন আমার সাথ দিচ্ছে